আমার জানা যে কোনো পাঁচটা তারিখের মধ্যে সবচেয়ে আমার যেগুলো মনে পড়ে সেগুলি হলো পঁচিশে আগস্ট উনিশশো ছিয়ানব্বই বারোই জানুয়ারি উনিশশো সাতানব্বই ফার্স্ট ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই বারোই নভেম্বর উনিশশো উননব্বই দোসরা ফেব্রুয়ারি উনিশশো নব্বই